যদি আমার তৈরি করা রেসিপি বা খাবার অন্যদের ভালো লাগে তাহলে আমি তাদের আমি আমার রেসিপি শেখানোর জন্য খুবই খুশি হবো আমি যে যে উপায়ে তাদেরকে রেসিপি শেখাতে পারি তার মধ্যে প্রথমে আমি যে জিনিসটি বলতে চাই সেটি হলো আমি রান্না করার একটি রেসিপি তাকে লিখে দেবো এবং সে নিজের মতো সেই উপাদানগুলি এবং যতোটা পরিমাণ দিতে হবে সেগুলি আমার লেখা অনুযায়ী পড়ে নিয়ে সেটিকে বানাতে পারবে আমি চাইলে একটি বইও প্রকাশ করতে পারি যা অনলাইন ওয়েবসাইট বা পিডিএফ হিসাবে আমি শেয়ার করতে পারি দ্বিতীয় যে মাধ্যমে আমি আমার রেসিপি আমিও তাদের শেখাতে পারি সেটি হলো আমি যখন রান্না করবো তখন সেই রান্না করার ভিডিওটি একটি রেকর্ড করে আমার ভিডিও একটি ইউটিউব চ্যানেলে বা তাদেরকে আমি শেয়ার করে দোবো তৃতীয় যে মাধ্যমে আমি শেয়ার করতে পারি সেটি হচ্ছে যারা আমার তৈরি রান্না শিখতে চাই তাদেরকে আমি আমার রান্নাঘরে এক দিন আসতে বলবো এবং আমি তাকে আমার সহকারী হিসেবে রাখবো এবং সে আমাকে সাহায্য করার সাথে সাথে সে রান্নাটিও শিখতে পারবে বলে আমার বিশ্বাস যদি আমি তাকে রেসিপিগুলি শেখানোর চেষ্টা করি তাহলে আমি তাকে প্রথমে সহজ রেসিপি থেকে জটিল রেসিপিগুলো শেখাবো এবং সেই রেসিপিটি কতটা পরিমাণ মশলা নুন ইত্যাদি ইত্যাদি লাগবে সে সম্পর্কেও তাকে আমি অবগত করবো এবং আমি আশা করবো যে রেসিপিগুলি সে বানাবে এবং অন্যদের খাওয়াবে তা